সব মানুষেরই একটা মাটির টান আছে সেই মাটির টানটা হলো যে যে যেখানে জন্মগ্রহণ করে যে যেখানে বড়ো হয় সেইখানে তার মা বাবার সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে যে ছোটো থেকে যে সময় কাটানো এক সঙ্গে বন্ধুদের সঙ্গে স্কুলে যাওয়া সব কিছুই তার যেন মনের ভেতরে অন্তরে রয়ে যায় যখন সে বড়ো হয় বড়ো হওয়ার পরে কেউ যদি বাইরে চাকরি করতে যায় তারপরেও তার কিন্তু সেই যে যেখানে বড়ো হয়েছে সেইখানের প্রতি যে তার টান সেই টানটা তার রয়েই যায় এটাকে বলে একটা মাটির টান এই এই এই রকমই মেয়েদের জীবনেও আছে আজকে আমার অনেক বছর হলো বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে আসছি কিন্তু আমি এখনো আমার বাপের বাড়ির সেই কথা ভুলতে পারি না আমি যেখানে জন্মগ্রহণ করেছি যাদের কাছে বড়ো হয়েছি তাদেরকে ভুলতে পারি না এটাই হয়তো আমার জীবনে আমার মাটির টান আমার শেকড়ের টান কারণ সেখানে আমার শেকড় রয়ে গেছে সেখানে আমি জন্মগ্রহণ করেছি সেখানে আমি ছোটো থেকে বড়ো হয়েছি সেখানে আমার অনেক স্মৃতি অনেক দুঃখ অনেক সুখ সব কিছু নিয়েই জীবন সেই সব কিছুই সেখানে ফেলে এসেছি একটা নতুন জায়গায় নতুন জগতে মানিয়ে নিয়েছি কিন্তু সেই যে শেকড়ের টান সেই যে মাটির টান সেই টান হয়তো মৃত্যু দিন পর্যন্ত ভুলতে পারবো না যেখানেই থাকি মনে হবে সারা বছরের মধ্যে একবার ওই জায়গায় গিয়ে ওইখানের মাটিটাকে অন্তত দেখে আসি স্পর্শ করে আসি এটাই হলো শেকড়ের টান মাটির টান